প্রথাগত সাঁতার এবং পেশাদার সাঁতারের মধ্যে তো পার্থক্য আছেই প্রথাগত সাঁতার আমরা সাধারণত যারা ওই ছোটোবেলায় পুকুর বা ছোটো খাটো ডোবাতে স্নান করার সময় খুব সহজভাবে যে সাঁতার পদ্ধতি শিখে থাকি সেটাকেই আমরা প্রথাগত সাঁতার বাড়ির বড়োরা হয়তো শিখিয়ে দেয় কিন্তু পেশাদার সাঁতাররা একটা প্রশিক্ষণের মাধ্যমে সাঁতার শেখার ততটাই কঠিন কারণ এখানে বেশ কিছু নিয়ম রয়েছে বেশ কিছু ধরন রয়েছে সাঁতার শেখার তো এগুলি সাঁতার শিখতে গেলে শরীরের গঠন তৈরি করার একটা ব্যাপার রয়েছে তাই এটা হচ্ছে পুরোটাই প্রশিক্ষণ এবং অনুশীলনের মাধ্যমে তৈরি হয় আমি নদী বা সমুদ্রে সুইমিং পুল বা সুইমিং পুলে সাঁতার কাটতে পছন্দ করি আমি সুইমিং পুলে সাঁতার কাটতে পছন্দ করি এবং যে পুকুর রয়েছে যে পুকুরের মাঝে মাঝে ছোটোবেলায় স্নান করেছি সেখানে আমি সাঁতার কেটেছি নদী বা সমুদ্রে সাঁতার কাটা হয় নি সুইমিং পুলে সাঁতার কেটেছি